আমি পেন্টিংয়ের জল রংই বেশি করতে ভালোবাসতাম আর জল রং বলতে ও মানে ওয়াটার পেইন্ট যেটাকে বলে প্রথমে লেড দিয়ে আঁকতাম তার পরে হালকা জল রং তারপর আস্তে আস্তে ডিপ রং করতাম এটাই বেশিরভাগ জল রংটাই বেশি পছন্দ করতাম